বিদ্যমান গাছ থেকে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য আমরা কলম পদ্ধতিটিকে নিয়ে থাকি জোড়কলম পদ্ধতি আমরা বেশি ব্যবহার করি এবং দুটি গাছকে মিশিয়ে সংযোগ করে সংমিশ্রণ ঘটিয়ে আমরা কলমের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করি এবং সেই উদ্ভিদগুলি আমরা বেশি দামে বিক্রি করি এবং এমন এমন সবজি আমরা তৈরি করি যাতে এই ফসলগুলি সারা বছরই ফল দিতে পারে এবং ফলের উৎপাদন বাড়তে পারে আবার যদি ফুল গাছ হয় তাহলে ফুলগুলি যেন খুব সুন্দর হয় এবং খুব দেখতে মিষ্টি লাগে